প্রাচীন সভ্যতার ইতিহাস সম্বন্ধে আমি যেটা মনে করি বর্তমান সভ্যতা গড়ে ওঠায় অবশ্যই প্রাচীনের একটা অবদান আছে এটা একদম অনস্বীকার্য যে প্রাচীনের ভূমিকা আমি মনে করি অবশ্যই আছে তো আমরা বিভিন্ন ইতিহাসের বিভিন্ন বিষয় পড়েছি সেক্ষেত্রে আমরা এখন বলতেই পারি যে হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা সিন্ধু সভ্যতা যেটা সিন্ধু নদের উপত্যকায় গড়ে উঠেছিল তো এইভাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের এই সমস্তগুলো নাকি প্রাচীন ইতিহাসের এরা একটা ধারক বাহক ছিল তো আজকে আমরা সারা বিশ্বের ইতিহাসে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের সকলের বিভিন্ন দেশে সেটা ইউরোপ মহাদেশই হোক বা আমাদের এশিয়া মহাদেশের বিভিন্ন দেশই হোক তো সকলেই আমরা সবার মুখেই শুনেছি বিভিন্ন বিষয়ে লিখতে দেখেছি বিভিন্ন ম্যাগাজিন পত্রে প্রকাশ হতে দেখেছি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা তো নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের সংস্কৃতির একটা ধারক বাহক এবং সেটা সর্বোপরি সমস্ত দেশের মধ্যে চর্চার জায়গা হয়ে থাকে এবং আমাদের ভারতবর্ষের গৌরবের দিক থেকে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাহলে আমরা কখনোই এই ইতিহাসকে খারাপ বা ভুল বলতে পারি না যেটা প্রাচীনতম সভ্যতা সম্পর্কে গড়ে ওঠা বর্তমান যে আধুনিক সমাজ সভ্যতা সেটাকে অবশ্যই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে